হ্যাঁ আমার প্রিয় বই সিনেমা ও টিভি শো আছে আমার প্রিয় বই শরৎচন্দ্রের লেখা দেবদাস প্রিয় সিনেমা বন্ধন এবং প্রিয় টিভি শো বোঝে না সে বোঝে না আমার সবচেয়ে বেশী পছন্দ টিভি শো